হ্যালো নমস্কার ম্যাম হ্যাঁ আমি রিমাদি বলছিলাম বলছিলাম যে আপনাদের ওখান থেকে কতগুলো ছেলে আমাদের পাইপ লাইনটা খারাপ হয়ে গেছিলো আর কি সেই জন্য পাইপ লাইনটা বাগাতে এসেছিল দিয়ে বাগানোর পর দেখছি যে পাইপ লাইনটা থেকে আবার সেই জল বেরোচ্ছে কী ব্যাপার কিছু বুঝতে পারছিনা পাইপ লাইনটা কি আবার খারাপ হয়ে গেল তাহলে কী হল কিছু বুঝতে পারছিনা তাহলে আপনারা একটু এসে আরেকবার দেখে গেলে একটু ভালো হত হ্যাঁ বুঝতেই তো পারছেন জলের ব্যাপার একটু খুবই প্রয়োজন ছিল আর কি দেখুন না যদি সময় হয় হ্যাঁ বুঝতে পারছি ম্যাম কিন্তু কী বলুন তো আমিও তো বুঝতে পারছিনা যে কীভাবে কী খারাপ হয়ে গেল সেই জন্যই তো একটু সমস্যায় আছি জলের ব্যাপার এবার কী করব কিছু খুঁজে পাচ্ছিনা হ্যাঁ না লাগিয়ে আসার পর থেকে হয়নি চার পাঁ তার চার পাঁচ ঘন্টা পর থেকে এরকম হচ্ছে

না না না না না যেভাবে লাগিয়ে গেছিল সেভা সেরকমই তো ছিল সেরকম তো কেউ যায়নি পাইপ লাইনের কাছে ওকে ওকে ম্যাম হ্যাঁ হ্যাঁ ম্যাম ওকে ম্যাম হ্যাঁ